আমার বাড়িতে অনেক লোক এসেছে তার জন্য আমি দশ প্লেট চিকেন ভাত আর দু প্লেট মাছ ভাত অর্ডার করতে চাই আমার ঠিকানা হল কেশিয়াপাতা বাসস্ট্যান্ড